নির্দিষ্ট ঋতুতে অনেক কিছু রোগ হয় যা একদল লোককে প্রভাবিত করতে পারে যেমন যদি বলি গ্রীষ্মের শেষে আর শীতের শুরুতে যখন পরিবর্তনটা ঋতু পরিবর্তন হয় তখন হঠাৎ করে মানুষ সেই ঋতু পরিবর্তনটা সহ্য করতে পারে না এর ফলে একদল মানুষের শরীর খারাপ হয় কারোর জ্বর হয় কারোর ঠান্ডা লাগে আবার অনেকের এই কাশি শুরু হয় এই কাশির আবার শুকনো কাশি টাইপের থাকে তো ওইগুলো ভালোই হতে চায় না আর এই যে জ্বরটা হয় অনেক সময় এই জ্বরটা সংক্রামিত হয় যে একজনের হলে সেই ভাইরাস জ্বরের মতো একজনের হলে সেটা তার কাছে যে যায় তার শ্বাস প্রশ্বাসের সঙ্গে যে মানে তার কাছে থাকে তারও শরীরটা খারাপ হয়ে যায় ওই জ্বরটা তাকে আক্রমণ করে ফেলে এছাড়াও যদি গ্রীষ্মের সময় বলি গ্রীষ্মের সময় বেশিরভাগ মানুষই দেখা যায় চড়া চড়া রোগ মানে ওই গ্রামের মানুষ তো মাঠে ঘাটে থাকে তো তাদের ক্ষেত্রে দেখা যায় তারা শরীর দুর্বল হয়ে পড়ে বেশিরভাগ মানুষের ক্ষেত্রে এটা অবশ্য সংক্রামিত নয় এটা অসংক্রামক রোগ এছাড়াও অনেক ঋতু তো আছে এবং সেই রোগগুলি অনেক সংক্রামক হয় কিছু অসংক্রামকও হয় তো এই চিকিৎসা বলতে এইগুলো রোগগুলো প্রতিরোধ করার জন্য অনেক চিকিৎসা পদ্ধতি রয়েছে চিকিৎসা পদ্ধতিগুলো ঠান্ডা তো গ্রীষ্ম শেষে যখন শীতের শুরু হবে তখন আমাকে দেখতে হবে যে এখন আমাকে ঠিকঠাকভাবে স্নান করতে হবে সঠিক সময়ে সঠিকভাবে মাথা মুছতে হবে এবং কোনো ব্যক্তি যদি জ্বরে আক্রান্ত হয়ে থাকে তার কাছে যাওয়া চলবে না ঠিকঠাক খাবার খাবার আগে হাত ভালো করে পরিষ্কার করে নিতে হবে যাতে খাবারের সাথেও কোনো দূষিত পদার্থ না যেতে পারে এভাবে আমি রোগগুলোর প্রতিরোধ করতে পারি